কথাতেই আছে অতিথি নারায়ণ অতিথিদের সেবা আপ্যায়ন করলে নাকি মঙ্গল হয় তো যাই হোক আমি আমার অতিথিদের সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করারই চেষ্টা করি আমি অতিথিদের আপ্যায়ন করতে খুব পছন্দ করি এবং ভালোওবাসি তো আমার বাড়িতে যখন কোনো অতিথি আসে বা আমার বন্ধুবান্ধবেরা আসে বা বাড়ির অন্যান্য সদস্যদের বন্ধুবান্ধব যে কেউই আসুক যে কেউই আমাদের বাড়িতে অতিথি হয়ে এলে আমি চেষ্টা করি তাদের জন্য কিছু তৈরি করে তাদের নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ানোর আমি সাধারণত সময় বিশেষে যদি বলি তাহলে সন্ধ্যেবেলার দিকে যদি কেউ আসে আমি চা খাওয়াতে খুব পছন্দ করি নিজেও পছন্দ করি খেতে চা বানিয়ে খাওয়াতেও পছন্দ করি এছাড়া চাউমিন নুডলস পাস্তা এ সব বানাই বানিয়ে খাওয়াতে পছন্দ করি আবার দুপুরের বা রাতের খাবারের কথা যদি বলা হয় তাহলে বাসন্তী পোলাও চিকেন কষা পনির শাহি পনির এই সব রান্না করে খাওয়াই তো রান্না করে খাওয়াতে আমার খুব ভালো লাগে তাই অতিথিদের সাথে আমি যতটা সম্ভব ভালো ব্যবহার করি এবং ভালো রান্না করে খাওয়ানোর চেষ্টা করি